হ্যালো হ্যাঁ বলছি দিদি আপনি কেমন আছেন আছি মোটামুটি ভালোই আছি কিন্তু একটা প্রব্লেম হচ্ছে যার জন্য আপনাকে ফো ফোন করলাম আর কি প্রচণ্ড তো কারেন্ট অফ হচ্ছে আর কি তার জন্য আমার ছেলেরও খুব পড়াশোনার প্রব্লেম এবং আমার হাসবেন্ডেরও ওর ল্যাপটপে কাজ করতেও অফিসের কাজ করতেও ভীষণ কষ্ট হচ্ছে আর তাই জন্য দিদি একটা জেনারেটারের ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় এটা রিকোয়েস্ট আর কি যদি একটা জেনারেটারের আপনি একটু ব্যবস্থা করতে পারেন তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে খুব ভালো হয় কেন প এতো কারেন্ট গেলে না ভীষণ কাজকর্মেরও অসুবিধা পড়াশোনারও অনেক সমস্যা হচ্ছে আর আরেকটা প্রব্লেমও আছে হ্যাঁ যে ভাড়াটেদেরও অনেক লোক কিন্তু কল তো একটা এবার জলেরও একটা সমস্যা হচ্ছে একটা কলে ওই একটুকুনই টাইমের মধ্যে সবাই আমরা জলটা নিয়েও সারতে পারছি না বা প্রচণ্ড প্রব্লেম আর একটা যদি কলেরও ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হয় আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

খুব ভালো হয় খুব ভালো হয় তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি একটু টাইম নিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হলে তো খুব ভালো হয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ